হ্যালো হ্যাঁ আপনি কৌশিকদা বল আমি প্রিয়া বলছি আপনি আমাকে চিনবেন না বলছি আপনি কৌশিকদা বলছেন হ্যাঁ আমি শুনছিলাম যে আপনাদের এখানে ব্যাঙ্কে ঋণ দেওয়া হচ্ছে তো এটা কীরকম কী যদি একটু বলতেন আর কি আমি ধানের হ্যাঁ আমি ধান চাষ করব তো ধান চাষের জন্য আমি ঋণ নিতে চাই আমার দুবিঘা

না মানে এখানে কি কোনো আছে যে এই জমির উপর এতটা লোন এরকম আমি পঞ্চাশ হাজার টাকা নিতে চাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আমি তিন মাস পর থেকে শোধ করব কারণ আমি তো ধান চাষের জন্য লোনটা নিচ্ছি তো আমি ধানটা কাটার পর বিক্রি করে তার পরে তো লোনটা শোধ করব না হ্যাঁ আচ্ছা মানে আমি তিন মাস পর থেকে লোনটা শোধ করব আচ্ছা তো এই লোনটা শোধ করার পরে আমি আবার অন্য লোন নিতে পারব তাই তো আচ্ছা আচ্ছা মানে শুধু আসল টাকাটা নেবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাড়ির সবার সাথে আলোচনা করে দেখি আমি আপনার কাছে জানার জন্যই ফোনটা করেছিলাম একজনের কাছ থেকে নাম্বারটা নিলাম আপনার উনি বললেন যে ওখানে একজন আছেন তো তার নাম্বারটা নিন তো সেই জন্যই আমি নাম্বারটা নিয়েছিলাম হুম হুম ঠিক আছে তাহলে আমি আপনাকে ঠিক টাইমে খবর দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখছি